গ্রামের দিকেই অনেক মাঠ থাকায় ছেলেরা খেলাধুলোর দিকে মন দিতে পারে বা খেলাধুলো করতে পারে এবং ভালো করতে পারে খেলার মাধ্যমে ছেলেরা চাকরি করতে পারবে বা চাকরি করছে কেউ কেউ খেলার উপর ডিফেন্স করে কেউ স্টেট লেভেল খেলতে খেলতে পারছে কেউ আবার ন্যাশনালও খেলছে আমাদের এখান থেকে আবার খেলা থেকে অনেকে সার্ভিসও করছে যেমন আমাদের বাড়ির পাশেই একজন আছে সে পুলিশের চাকরি করছে খেলার থেকে আবার আর একটা দাদা আছে সে আবার সাঁতারে ইয়ে থেকে চাকরিও রেলের চাকরিও পেয়েছে খেলার দিকে আমাদের এখানে মানুষ অনেক এগোচ্ছে আগে মাঠ সেরকম ছিল না বলে খেলার দিকে মানুষ অতটা এগোত না এখন মাঠ আছে বলেই এখন খেলার দিকে অনেকে মনোযোগ দিচ্ছে এবং খেলার মাধ্যমে তারা নিজেরাদেরকে নিজেদের কেরিয়ার গড়তে পারছে